আমার এলাকাতে কিছু কিছু প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় যেগুলো হচ্ছে কয়লা বা পাথর তো এই প্রাকৃতিক সম্পদের কয়লা হচ্ছে এমনি একটা প্রাকৃতিক সম্পদ যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে বা আমাদের যাতায়াত ক্ষেত্রে যেমন হচ্ছে ট্রেন চলাচল ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ট্রেন চলাচল ক্ষেত্রে ব্যবহার করা হয় যেটা স্টিম ইঞ্জিন তো এই কয়লা ও রেলদপ্তরে ব্যবহার করলে এখান থেকে কিছু আমাদের গ্রামের উন্নতি হবে এবং এই প্রাকৃতিক সম্পদ আস্তে আস্তে বৃদ্ধিও পাবে আর পাথরের খাদান হল যে আমাদের মাটির নীচে যে পাথর রয়েছে তো সেইগুলোকে আস্তে আস্তে তুলে তো ওই পাথর আমাদের ঘরবাড়ি বা অন্যান্য জায়গা আর যে কোনো আর্কিটেকচারের ব্যবহার করা হয় আর এই আর্কিটেকচার ব্যবহার করার ফলে আমাদের দেশে আস্তে আস্তে যে কোনো ও ধরণের ঘরবাড়ির উন্নতি হবে এইজন্য আমাদের এইখানে এই ধরণের যে প্রাকৃতিক সম্পদ আছে এগুলো আস্তে আস্তে বৃদ্ধিও পাবে